আমার এলাকার কাছাকাছি বিখ্যাত কলেজগুলির মধ্যে বা মহাবিদ্যালয়ের মধ্যে বারুইপুর মহাবিদ্যালয় তারপরে আপনার জীবনতলা রোকেয়া মহাবিদ্যালয় বারুইপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ মগরাহাট কলেজ ডায়মন্ড হারবার উমেনস কলেজ এই কলেজগুলোই বিখ্যাত এই বিখ্যাত কলেজগুলির মধ্যে বারুইপুর কলেজটি বারুইপুর কলেজটি আমার বাড়ির থেকে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার রাস্তা এই চল্লিশ কিলোমিটার রাস্তা আমাদেরকে অতিক্রম করতে হয় বাই বাস বাসে করেই কিছুটা পায়ে হাঁটা বা সাইকেলে করে আসতে হয় গ্রামের দিকে বাড়ি তো স্বভাবতই এখানে পৌঁছতে যথেষ্ট সময় নেয় প্রতিদিন কলেজ যাতায়াত করা সম্ভব হয় না সেই জন্য আমার ছেলে যেমন বারুইপুর কলেজের ছাত্র বারুইপুর কলেজে বর্তমানে পড়াশোনা করছে তো স্বভাবতই তাকে আমাকে ওখানে মেস দেখে মেস বাড়িতে রাখতে হয়েছে কারণ এতটা দূর এবং আমরা গ্রামের সাধারণ মানুষ গ্রাম থেকে প্রতিদিন যাতায়াত করা সম্ভব হয়নি

বারুইপুর কলেজ যে পড়াশোনার জন্য আমার ছেলেকে ওইখানে মেসে রেখে পড়াশোনা করাচ্ছি